অনেক দিন আগে আগেকার মোবাইলগুলো ছোট ছিল এখন দিন দিন যতই বাড়ছে ততই নতুন নতুন ফোনগুলো লঞ্চিং হচ্ছে যেমন আগে ছোটো মোবাইল ইউজ হতো যেমন নকিয়া টাইপের আরও ছোটোগুলো মোবাইল মানে এখন আগের তুলনায় এখনকার মোবাইল আর মোবাইলের পার্থক্য অনেকটাই আলাদা যেমন আগে মোবাইলগুলোতেই আগে মোবাইল থাকতো না আগে মোবাই মোবাইলে কিছু কোনো কাজ হতো না কম্পিউটারের সব কাজ হতো এখন আমাদের মোবাইলেই সব কাজ হয়ে যায় কম্পিউটারের মতো ফোনও কাজ করে আমাদের আগে যেমন ফোন ইউজ আগে যেমন ফোন ইউস হতো না তেমন এখন তেমন ফোন ইউজ হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় মোবাইল এখুন অনেক ভালো আ যত দিন যাচ্ছে তত নতুন নতুন ফোনের আবিষ্কার হচ্ছে কত ধরনের দিন দিন নতুন নতুন ফোন আবিষ্কার হচ্ছে আগের তুলনায় এখন নেটওয়ার্কও ভালোভাবে পাওয়া যায় যেমন জিও নেটওয়ার্ক সব ভোডা এয়ারটেল বিএসএনএল সব ধরনের নেটওয়ার্কই আমাদের এখানে ভালোভাবে পাওয়া যাচ্ছে সব নেটওয়ার্কই ইউস হচ্ছে ভালো করে সব নেটওয়ার্ক ভালো করে আমরা চালাতে পারছি এখন আগের তুলনায় নেটওয়ার্কের ও অনেক পার্থক্য রয়েছে আগের নেটওয়ার্ক থ্রি জি ফোর থ্রি জি টু জি ছিলো এখনকার নেটওয়ার্ক ফাইভ জি ফোর জি ফলে পর্যন্ত চলে এসেছে এখন সিক্স জিও সিক্স জিও চলে আসবে আমাদের নেটওয়ার্ক এখন আমি আমাদের সিম যেটা আছে আমি ব্যবহার করছি এখন বর্তমানে আমি সিম ব্যবহার করি জিও সিম রিচার্জ সাড়ে তিনশো টাকা করে পার মান্থ আঠাশ দিনের জন্য এবং ড্যাটা প্যাকের জন্য মাসে ড্যাটা প্যাকের জন্য মাসে কমসে কম সাড়ে তিন থেকে চারশো টাকা আমরা এখন খরচা করছি প্রত্যেক মাসে আঠাশ দিনে জিও সিমের জন্য এয়ারটেল সিমেরের জন্য ও সেম টাকা লাগে আমাদের এয়ারটেল সিমের জন্য ও সেম টাকা মারতে হয় অতই আর ভোডাতে একটু কম লাগে কিন্তু ঠিকই আছে জিও সিম আমরা ব্যবহার করছি এখন বর্তমানে আমাদের ফোনে ফাইভ জি আনলিমিটেড আছে সাড়ে তিনশোটা মারতে হয় তারপরে আমাদের ফাইভ জি আনলিমিটেড হয় এগুলোই হচ্ছে আমাদের আগের তুলনায় এ আগের তুলনায় এখনকার যুগে ফোনও ভালো এসেছে তারপরে নেটওয়ার্ক যোগাযোগও সব ভালোভাবে আছে বিচ্ছন্ন হচ্ছে না এখনকার সিমও ভালো আগেও অনেক অনেক ধরনের সিম ছিলো সেগুলো বন্ধ হয়ে গছে এখন কয়েকটাই মাত্র সিম চলছে রিচার্জও এখন ভালোই আমাদের ঠিকই আছে